পূর্ব মেদিনীপুরে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমভাবে হয় এখানে মঞ্চ তৈরি করা হয় এবং অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জাতির লোক আসা যাওয়া করে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাঁওতালি বিহারী বাঙালি সব রকম মানুষই ওইখানে আসে এবং সেখানে অনুষ্ঠান হয় সাঁওতালদের ধর্ম আলাদা বন দেবতার পূজো আজা করে বাঙালিদের আলাদা পূজা আজা করে যেমন দুর্গা পুজো আর বিভিন্ন রকম পুজো মারোয়াড়িরা গণেশ পুজো করে এবং বাইরের বাইরের যত রকমের জাতির মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয় যেমন বিদেশিনী এদের তার সঙ্গে কীভাবে পরিচয় করবো তারা তাদেরকে বললাম যে এখানে আমাদের দেশে বিভিন্ন রকম মানুষই আছে আমরা সবাই মিলে মিশে বন্ধুত্ব স্থাপন করি আমরা বসবাস করবো এইভাবে তাকে পরিচয় দিই এইভাবে দেশের আমাদের বিভিন্ন জাতীয় লোক বসবাস করে থাকে কোনো গন্ডগোল না বেশ সুস্থ পরিবেশে আমরা থাকি আর গ্রাম বাংলা আরো ভালো দেখে যেমন সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারি তার চেষ্টা চালাতে থাকি মা মাটি মানুষের আমার বাংলা আমরা সবাই বাংলাকে ভালোবাসি আমরা বাঙালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা এসে জোটে বিভিন্ন জাতীয় ভাষায় কথা বলে শুনতে খুবই ভালো লাগে